হ্যাঁ ম্যাডাম বলুন হ্যাঁ বলছি হ্যাঁ ম্যাম আমি পারি আমি চুড়িদার কাটাই শাড়ি কাটাই লেহেঙ্গা কাটাই থ্রি পিস কাটাই না আমার কিছুটা কর্মচারী আছে আপনার যখন টাইম হবে আপনি চলে আসবেন আর সেটা তো আপনার পছন্দর ওপর নির্ভর করছে হ্যাঁ আপনি কাল পরশু আসতে পারেন আপনার হ্যাঁ আমি বাড়ি হোম ডেলিভারি করে দিতে পারি ম্যাডাম হোম ডেলিভারি করার জন্যে কিন্তু চার্জ দিতে হবে আপনার একশো টাকা দিতে হবে হোম ডেলিভারির চার্জের জন্য আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে